ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মহাত্মা গান্ধীর দ্বারা কিছু উল্লেখযোগ্য আন্দোলেনের কথা মনে আছে আমার যেগুলোর দ্বারা তিনি এই ভারতবাসীর মনের কথাকে তুলে ধরেছেন তিনি আন্দোলন করে ভারতবাসীকে পরাধীন থেকে স্বাধীন করতে চেয়েছিলেন এর জন্য তিনি বিভিন্ন বিভিন্ন আন্দোলন করেছিলেন বিভিন্ন সত্যাগ্রহ করেছিলেন তার মধ্যে একটা হলো লবণ সত্যাগ্রহ এছাড়াও তিনি করেছিলেন অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনে শুধু মহাত্মা গান্ধি নয় আরো অনেকেই তার সাথে যোগদান করেছিলেন তিনি স্বদেশীদেরকে নিয়ে আন্দোলন বি যেমন ডান্ডি যাত্রা শুরু করেছিলেন স্বদেশী আন্দোলনের মাধ্যমে তিনি সবাইকে জানিয়েছিলেন যে তারা কোনো বিদেশি কিছু পরবে না বিদেশি কিছু নেবে না স্বদেশে মানে নিজের দেশে যেগুলো তৈরি হয় সেগুলো সেগুলো পরবেন সেগুলো ব্যবহার করবেন বিদেশি সব জিনিসকে বয়কট করবেন মানে বিদেশি কোনো কিছু নেবেন না নিজের দেশের সব কিছু নিজে ব্যবহার করবেন এবং এসব আন্দোলনের মাধ্যমে ইংরেজদেরকে তাড়াতে চেয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করেছিলেন যেগুলোর মাধ্যমে তিনি ভারতবাসীকে মুক্ত করতে চেয়েছিলেন মুক্ত করে গোটা ভারতবাসীকে গোটা এই ভারতবর্ষকে তিনি একটা স্বাধীন মুক্ত দেশ গড়ে তুলতে চেয়েছিলেন তার সাথে অনেকে আছেন যোগ দিয়েছিলেন এর সাথে আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা এছাড়া জহরলাল নেহেরু সবাই তার সাথে যোগ দিয়েছিলেন